হ্যাঁ দিদি আপনি থেকে বলছেন আচ্ছা আমার একজন বান্ধবী আছে রিমা বলে আপনি হয় তো চিনবেন আপনার ডেলিকার কাস্টমার আর কি হ্যাঁ তো ও আপনার কাছ থেকে অনেক শাড়ি নিয়ে গেছে হ্যাঁ তা আমারও সেই শাড়িগুলোর মধ্যে অনেকগুলি পছন্দ হয়েছে আমিও আপনার কাছ থেকে নিতে চাই

আমি হ্যান্ডলুমের মধ্যে আর কি দেখতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইগুলো আর কি কমফর্টেবল হয় তো পাতলা শাতলা হ্যাঁ আর বলছিলাম কি আপনার কাছে ঘিচা হবে ঘিচা শাড়ি ঘিচা ঘিচা আচ্ছা ওইগুলো কি রকম প্রাইস পড়বে একটু বলতে পারবেন আচ্ছা আচ্ছা আর জামদানিগুলো আচ্ছা না আমি আর কি আর তাঁতের শাড়ি তাঁতের শাড়ি আচ্ছা হালকা কালারের মধ্যে হবে একটু বয়স্কদের জন্য নেবো আর কি আচ্ছা আর আপনিও তো কিছু ঐ হাতের কাজের মধ্যে সুতোর কাজ দিয়ে বানিয়েছিলেন এরকম সুতির মতন হ্যাঁ তো ওইগুলো কিরকম পড়বে তাও

আচ্ছা ওইরকম কালার কী কী পাবো তাও ওইগুলোর কালার কী কী পাবো তাও আচ্ছা আচ্ছা আর আপনি কি ঐ টেবিল ক্লথ এরকম কিছু বানান টেবিল ক্লথ যেইগুলো থাকে আচ্ছা

আচ্ছা দিদি আমি তাহলে দুটো আপনি তাহলে দুটো ভালো দেখে টেবিল ক্লথ সাইড করে রাখবেন হ্যাঁ হ্যাঁ আমি ঐ কালকে বিকেলের মধ্যে আপনার দোকানে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই না না রিমার কাছে আপনার আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে দিদি না ওইগুলোর মধ্যেই আমি নিতে চাই আমি তখন কালকে যাবো দেখে নেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আচ্ছা আপনার কি হোয়াটসঅ্যাপ আছে তাহলে হোয়াটস্যাপে কিছু ফোটোও পাঠাতে পারেন আমি তাহলে দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিদি আমি তাহলে কালকের মধ্যে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমারও আপনার সাথে খুব গল্প করে খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে